হ্যাঁ বলুন হ্যাঁ পাওয়া যায়

হ্যাঁ হয়ে যাবে

কাটা যদি নেন কাটা নেবেন না আপনি বাড়ি গিয়ে কেটে নেবেন মানে

এবার কাটলে যদি দুশো কেজি মাংস তাহলে আমাকে তো এক্সটা চার্জ দিতে হবে কাটার জন্যে হ্যাঁ এখন তো কয়লা মানে কাটা দুশো সত্তর টাকা যাচ্ছে আচ্ছা ঠিক আছে

তো কদিন পরে লাগবে আপনার টাইম ডেটটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সেটা হয়ে যাবে হ্যাঁ এখানে আপনি ভালোই পাবেন ওটা নিয়ে চিন্তা করতে হবে না আগাম কিছু টাকা দিয়ে দিন তাহলে হ্যাঁ নতুবা আমি প্রথমে ঠিক আছে রাখলাম তাহলে হুম হুম হুম